হ্যালো হুম বলছি আপনি তো একজন সমাজকর্মী তা আমাদের এই মেয়েদের বাইরে বেরোলে যে অসুবিধা যেগুলো আছে বাথরুম নেই সেনিটাইজার নেই এইগুলো আপনি একটু দেখতে পারেন না কো কোথায় হচ্ছে এগুলো কোথায় আছেন ও বলছি আরেক দিকে যেন কাজগুলো কমপ্লিট হয় সেগুলো আরও দূরে দূরের কাজগুলো যেন দ্রুত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয় সেগুলো দেখুন তাহলে তো বুঝতে পারছেন যে মানে তাহলে তো বুঝতে পারছেন যে আরও এই যে কাজগুলো আপনারা করছেন তাহলে আরও দ্রুত করা উচিত আচ্ছা ঠিক আছে